আমি যেভাবে একটি কূপ থেকে জল বের করব সেটি হচ্ছে বৈদ্যুতিক মোটর দ্বারা এটার জন্য একটি বৈদ্যুতিক মোটর যেভাবে ব্যবহার করতে পারি সে সম্পর্কে আমার একটি চিন্তাভাবনা হচ্ছে পাঁচ থেকে আট ঘন্টার বেশি বৈদ্যুতিক মোটর চালিয়ে জল সংরক্ষণ করা উচিত নয় এই সময়ের মধ্যেই জল নিয়ে ব্যবহার করা উচিত